আমি রান্না করার আগে সব কিছু জোগাড় করে রাখি যেমন সবজি মশলা আলু সব কিছু কেটে রাখি দিয়ে রান্না আমি করি খুব সহজে রান্না হয়ে যায়